পশ্চিমবঙ্গ এক কৃষিপ্রধান দেশ এবং এই দেশের কৃষি তার সামগ্রিক ও অর্থনৈতিক উন্নয়নের একমাত্র অবদান রাখতে পারে কারণ পশ্চিমবঙ্গে কৃষির ফলে উৎপাদিত সমস্ত ফসল রপ্তানির মাধ্যমে যে অর্থনৈতিক অর্থনৈতিক সুবিধা পশ্চিমবঙ্গকে এনে দেয় তা তার অবদান অনস্বীকার্য